ওজন বাড়ানোর জন্য আমি সবাইকে এটাই ঘরোয়া পদ্ধতি বলবো যে সকালে উঠে নটার মধ্যে নিজের সকালের খাবারটাকে শেষ করতে হবে মানে সকালের খাবারের মধ্যে বলতে পারি দুটো রুটি একটা ডিম সিদ্ধ আর আলুর তরকারি এটা হচ্ছে সকালের টিফিন ঘরের খাবার খেয়েই ওজন বাড়ানো যায় বাইরের কিছু প্রোডাক্ট মানে কোনও ওষুধ খেয়ে ওজন বাড়ানোর দরকার নেই ঘরের খাবারটাই খাবো সেটা পুষ্টিকর খাবার খাবো যেমন খাবো কী দুটো রুটি সঙ্গে একটা ডিম সিদ্ধ আর আলুর তরকারি দুপুরের খাবারের মধ্যে খাবো হচ্ছে ভাত ডাল তরকারি সবজির তরকারি আর মাছ প্রতিনিয়ত মাছ খাবেন মাছ যদি না হয় তাহলে সোয়াবিনের তরকারি খাবে সোয়াবিনে অনেক প্রোটিন থাকে যেটা আমাদের ফ্যাট বাড়াতে সাহায্য করে আর সোয়াবিনের তরকারি খুব প্রোটিন তাহলে আমরা সোয়াবিনের তরকারি খাবো এছাড়া খাওয়াদাওয়ার পরে একটা করে ফল খেতে হবে যে কোনওই ফল খান কিন্তু শশা খাবেন না শশা আপনাদের ওজন কমাতে সাহায্য করে কিন্তু ওজনটা আমাদের বাড়াতে হবে তাহলে খাবো হচ্ছে আপেল আপেল যদি না থাকে পেয়ারা খাবো হয়ে গেলো তারপরে ঘুম থেকে উঠে বিকাল বেলায় খাবো হচ্ছে চা চা খাওয়ার পর চায়ের সঙ্গে দুটো বিস্কিট তারপরে বিকালের টিফিন বিকালের টিফিনটা খেতে হবে আপনাকে সাড়ে ছটার মধ্যে সাড়ে ছটার মধ্যে বিকালের টিফিন খেয়ে নেবো টিফিন টিফিন খাওয়া হয়ে গেলে রাতের খাবারটা খেতে হবে আপনাকে নটার মধ্যে এবার ভাবছেন নটার মধ্যে কী করে খাবেন নটার মধ্যে খেলে আপনার হজমটাও হবে যত হজম হবে ডাইজেস্ট মানে আপনার হজম ক্ষমতা যত বাড়বে তত আপনার খাবার হজম হবে খিদে বাড়বে আর আপনি খেতে পারবেন খিদে বাড়লে খেতে পারবেন তবেই তো ওজনটা বাড়বে এরকমভাবেই ওজন নিজের বাড়াতে হয়